পশ্চিমবঙ্গ বা তার বাইরের মানুষরা ভগবানকে বিশ্বাস করে কারণ তারা মনে করে যে ভগবান হল সব শক্তির উৎস এবং সব শক্তির মূল প্রাচীন মানুষরা কমবেশি প্রত্যেকেই ভগবানকে বিশ্বাস করে এবং মেনে চলে তারা নিষ্ঠাভরে প্রত্যেকটা আচার নিয়ম মেনে চলে এবং তারা উপোস করে ভগবানের পূজো দেয় এটা তাদের প্রাচীন রীতি কিন্তু এখনকার যুগে খুব একটা মানুষ ভগবানকে বিশ্বাস করে না তবুও তাদের কাছে আমাদেরকে মাঝে মাঝে হার মেনে নিতেই হয় পুজো করার জন্য তারা ভগবানকে নিয়ে নানানা কাহিনি আমাদেরকে বলে থাকেন যেমন হল মহিষাসুরমর্দিনী মানে দুর্গা মহিষাসুরকে বধ করেছিল তারপরে হচ্ছে কৃষ্ণ কংসকে বধ করে ছিল এটারও একটা ঘটনা রয়েছে আর তারপরে হচ্ছে মা কালীর মা কালীরও নানান ঘটনা রয়েছে এবং আরও অনেক অন্যান্য আরও অনেক ঘটনা রয়েছে কিন্তু সে সমস্ত জায়গাকে নিয়ে মানে সে সমস্ত ঘটনাকে নিয়ে বিভিন্ন বিতর্কিত স্থান রয়েছে কিন্তু সেই সমস্তর সব কিছুর শেষে ভগবান দিন শেষে মানুষরা দিন শেষে ভগবানকেই বিশ্বাস করেন তাদের কারণ তাদের মতামত বা তাদের ইচ্ছা বা তাদের ব বলতে পারেন বা তাদের সব কিছুই ভগবানকে নিয়েই কেন্দ্র করে গড়ে ওঠে কারণ তাদের এটাই বিশ্বাস যে ভগবান যদি চায় তাহলে তারা সবকিছুই করতে পারে এবং আমাদের দেশে যে সমস্ত ব্রিটিশ মানুষরা বা বিদেশীরা ঘুরতে আসে তারা কিন্তু অনেকেই সংস্কৃতিকে আমাদের মেনে চলে